আমি পাখি দেখতে খুব ভালোবাসি পাখির জায়গা আছে হেভি হেভি জায়গা আছে এই সামনে আধ ঘণ্টা রাস্তা গিয়ে দেখলাম একটা বড়ো বন আছে আমাদের বাড়ি ছেড়ে আধ ঘণ্টা রাস্তা সেখানে গেলাম একটা বড়ো বন আছে সেখানে গিয়ে আমি পাখি দেখতে থাকি দেখে আবার চলে আসি আমি মেয়ে মানুষ সংসারে কাজে কাম সবে সব সময় ভেজে থাকি বাবুদের স্কুল আছে দিয়ে আসতে যায় কখন যাই কাজ কাম সেরে গুছিয়ে থুয়ে দিয়ে আমি ওখানে যাই গিয়ে আমি যাই গিয়ে ওখানে পাখি দেখি পাখি প্রচুর আছে আজ যেমন পাখি আছে কালো তেমন পাখি থাকেন অন্য পাখি আসে সেই পাখিগুলো কী করা হয় দেখতে থাকি দেখতে দেখতে আমি মানে ছবি তুলি মোবাইলে ছবি তুলতে তুলতে থেকে ইন্টারনেট করি মোবাইল মানে করে আমি সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে দেখি আবার কোনো সময় হয়তো যেতে টাইম পেলাম না আমি কী করি ওইখানে আমি বাড়িতে মানে ঘর আছে ঘরের পর ছাত আছে ছাতের ওপর বসে চেয়ারে বসে বসে আমি মানে পাখি উঠছে বসছে ডালে থেকে ও ডালে গাছ থেকে ও গাছে এগুলো আমি দেখতে থাকি বসে বসে দেখতে থাকি আবার হয়তো একদিন সময় পেলাম সময় পেল বাবুদের স্কুলে দিয়ে আসলাম রান্না বান্না করলাম কাজ কাম সব গুছিয়ে করে থুয়ে আমি আবার ওখানে গেলাম গিয়ে আমি দেখলাম আবার নতুন নতুন পাখি ওখানে এসছে খেবই সুন্দর সুন্দর পাখি ওই পাখিগুলো আমি আবার ডাউনলোড করলাম ছবিগুলো তুললাম বাড়িয়ে আসলাম অনেকক্ষণ বসে থাকি ওখানে বসেগুলো থেকে থেকে দেখতে দেখতে দেখতে দেখতে আবার টাইম হয়ে গেলো আবার বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি আবার এসে সেইগুলো মোবাইলের দ্বারায় আবার কাজকাম করে গুছিয়ে নিয়ে শুয়ে শুয়ে ওগুলো দেখতে থাকলাম আর এক দু দিন হয়ে গেলো আবার একদিন গেলাম দেখি নতুন নতুন পাখি খুব সুন্দর সুন্দর পাখি পাঁচটা পাখি চড়ছে পাঁচটা পাখির সঙ্গে উড়ে উড়ে যাচ্ছে একটা পাখির ছোট্টো পাখি উড়ে উড়িয়ে যাচ্ছে পাখিটা মানে উঠতে পারছে না ডানাটা ঝাপটে ঝাপটে যাচ্ছে আমার তো খুব ভালো লাগছিলো ওই সময় আমি ওর ছবিটা তুললাম তুলে বারবার রিপিট করতে থাকলাম যে ওই পাখিটা খুব সুন্দর লাগছে